খুজরো বা পাইকারি বাজার সম্পর্কে আমি অনেক কিছুই জানি যেমন পাইকারি ব্যবসা হলো যে কোনো লোকের কাছ থেকে কোনো সব যেমন সবজি সবজি বেশি করে কিনে নিয়ে সেটাকে অল্প অল্প করে খুচরো করে বিক্রি করাটাই হচ্ছে পাইকারি ব্যবসা আর খুচরো করে বিক্রি করার সময় সেটি বেশি দামে বিক্রি করা হয় আর আমরা যখন পাইকারি ব্যবসাতে সেটাকে কিনি তখন আমরা খুব কম দাম দিয়ে কিনি আর যখন সেটাকে সবার কাছে বিক্রি করি তখন সেইটাকে খুব বেশি দাম দিয়ে বিক্রি করি তাই এইটা খুজরো আর পাইকারি ব্যবসার মধ্যে পার্থক্য আর এই খুজরো বা পাইকারি ব্যবসার বাজার আমাদের এখানে সাম্পতিক বছরগুলিতে খুব বিশেষভাবে পরিবর্তিত হচ্ছে আর এর দাম খুব বিশেষভাবে চলে হয়ে চলেছে আজ পঞ্চাশ টাকা কিলো তো কাল একশো টাকা কিলো এখানকার বোজ বাজারের দাম রোজগার বেড়েই চলেছে তাই আমাদের এই সাম্প্রতিক বছরগুলিতে যে কোনো সবজির দাম বা যে কোনো জিনিসপত্রের দাম বেড়েই চলেছে যেমন আমাদের এখানেও বেড়ে চলেছে তেমন অন্য জায়গাতেও এসব জিনিসের দাম বেড়ে চলেছে আর খুজরো বা পাইকারি ব্যবসা না করলেই নয় এই ব্যবসার যে হারে দাম বেড়েছে অনেক লোক এই ব্যবসা করা বন্ধই করে দিয়েছে কারণ মানুষ বা খদ্দের তেমনভাবে আসে না আর এই সাম্প্রতিক বছরগুলিতে মুদির দোকানে বা সবজির দোকানে দামগুলো ওঠা নামা করছে হয় কখনও দশ টাকা কিলো তো কখনও কুড়ি টাকা কিলো তাই মানুষ পাগল হয়ে যাচ্ছে যে কীভাবে তাদের যোগান জারিয়ে চলবে আপনি অনলাইনে শপিং সম্বন্ধে অনেক কিছুই মনে করতে পারেন কিন্তু আমি অনলাইনে শপিং সম্পর্কে এমন কিছু জিনিস জানি যেটা হয়তো সবাই হয়তো খুব ভালোভাবে জানেন না আমি অনলাইনে শপিং করতে খুব পছন্দ করি আর আমি মনে করি যে অনলাইনে শপিং খুব ভালো জিনিস কারণ অনলাইনে অনেক কম দামে আমি অনেক ভালো ভালো জিনিস পাই তাই এর ভালো দিকটাই আমার কাছে সব সময় পরিলক্ষিত হয় আর এর ভালো দিকগুলো আমার কাছে হয়তো ভালো কিন্তু অন্য জনের কাছে হয়তো খারাপ আর অনলাইনে ভালো বা খারাপ জিনিসগুলো আমার কাছে তেমনভাবে গুরুত্ব পায় না কারণ আমার কাছে অনলাইনে জিনিস কেনার কোনো খারাপ দিকই নেই কিন্তু ভালো দিকগুলো হয়তো অনেক মানুষের কাছে নেই যেগুলো আমার কাছে আছে